আমাদের যারা পূর্ব বর্ধমান রামপুরের কিছু তাঁত শিল্প আছে যেখানে খুব সুন্দর সুন্দর তাঁত তাঁতের শাড়ি খুব সুন্দর তৈরি হয় বা খুব ভালো করে যেখানে মসৃণ কাপড় হ্যাঁ অনেক দূর দূরান্ত থেকে মানুষ এসে কিনতে আসে বা ওখানে তাঁত খুব বিখ্যাত কাপড়ও খুব সুন্দর বা খুবই ভালো এবং আমাদের গ্রাম গঞ্জের যে মাটির কলসি মাটির হাঁড়ি বা মাটির নানা রকম বিভিন্ন বস্তু আছে যারা কুমোররা করতে খুব ভালোবাসে এটাও আমাদের পশ্চিম বাংলার পূর্ব বর্ধমান জেলার অন্যান্য শিল্প প্রজন্ম থেকে প্রজন্ম স্থানান্তরিত হয় এবং জেলার সংস্কৃতিক ঐতিহাসিক প্রতিফলিত করে এবং